পশ্চিমবঙ্গের প্রধান ব্যবসায়িক উদ্যোগ বা প্রোগ্রামগুলি কি কি যার লক্ষ্য উদ্যোক্তা বা উন্নতি করা ইঙ্গিত সরকারি বেসরকারি অলাভজনক সক্ষম পরিবেশ ফান্ড ও ফান্ড দ্বারা উদ্যোগ ভিত্তিক টিউটোরিয়াল করা এবং পশ্চিমবঙ্গে কি কি লোক উদ্যোক্তা করা উদ্বোধক উন্নতি করা সরকারি বেসরকারি লাভজনক সক্ষম পরিবেশ ফান্ড অফ ফান্ড রাষ্ট্রের দ্বারা উদ্যত টিউটোরিয়াল